সাধারণত পশুপালনে বিভিন্ন ধরনের প্রাণী বড়ো করা হয় যেমন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া ইত্যাদি শুধুমাত্র এক ধরনের প্রাণী থাকা বাঞ্ছনীয় নয় অনেক ধরনের প্রাণী থাকলে অর্থ উপার্জনে অনেক সুবিধা হয় এবং তাদেরকে এক ধরনের প্রাণী ছাড়া অন্য ধরনের প্রাণীকে অন্য অন্য বাসস্থানে আলাদা আলাদাভাবে রাখা উচিত আর পশুপালনে নিযুক্ত হওয়ার জন্য আমার কৌশল হিসেবে মনে হয় তাদেরকে ভালো বাসস্থান আলাদা আলাদাভাবে খাবার দেওয়া যত্নে রাখা তাদের ঠিক ঠাক মতো চিকিৎসা করা এছাড়াও আলাদা বাসস্থানে রাখতে হবে কারণ তারা যাতে একসাথে থেকে মারপিট করে ইনফেকশান হওয়ার সম্ভাবনা না থাকে এটাও একটা কারণ কীভাবে আমার আয়ের উৎস হিসেবে এটি যেভাবে কাজ করে সেটি হলো আমি পশুপালন করে এর থেকে অনেক পরিমাণে অর্থ উপার্জন করে নিজের জীবনযাপন চালাতে পারি